বলছি যে এখন কী কী চাল আছে আমার তো একটা ভালো চাল লাগবে এখন চালের দামটা তো বেশি আমার কালুনি আর বাদশাভোগ নিতাম ও আচ্ছা একটু কম হবে না দিদি দিদি চালের দাম যা দিন দিন বাড়ছে মানুষ তো না খেতে পেয়ে মারা যাওয়ার তাল না সে তো একশোবার আমি তবুও আপনাকে বলছি আর কি দিন দিন যা বাজারঘাট আসছে চাল ডাল কেনার মতো না আমি নেবো তো ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি বস্তা নেবো দুটো দুটো চাল দুরকমই নেবো কালুনিয়া নেবো হচ্ছে এক কেজি ছাব্বিশ বস্তা আর বাদশাভোগও না আমি আসবে একটা দেড়শো টাকা ওটা না একশো পঁচিশ টাকা করে নিন আপনি আমি তো নিচ্ছি অনেকটা না আরে দিদি না তা নয় নিতে তো আমাকে হবে আর আচ্ছা আপনি পনেরো টাকা করে কমান আপনার কথাও থাক আমার কথাও থাক তাহলে আমি চললাম আচ্ছা ঠিক আছে বললাম তো আপনার কথাও থাক আমার কথাও রাখ পনেরো টাকা করে নিন বারো টাকা করে নিন

তাহলে এই আমি আগে ওই ছাব্বিশ কেজিই করে নিতাম এখন এক মণ করেই নেবো আপনি কী ডেলিভারি দিতে পারবেন বাড়িতে হ্যাঁ দিদি সে তো একশোবার ঠিক আছে আপনি ডেলিভারি দেন যেগুলো আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আপনি ওই ঠিকানায় পাঠিয়ে দেবেন কাউকে দিয়ে তাহলে আচ্ছা ঠিক আছে দেখি কী করি ওই চলে আয় আপনি তাহলে সেখানে পাঠিয়ে দেবেন আমি তাহলে ওখানেই অনলাইন পেমেন্ট করে দেব ঠিক আছে